এই কিছু দিন আগে আমি যেই গেঞ্জিটি কিনেছিলাম সেই গেঞ্জিটা খুবই সুন্দর খুবই ভালো রঙের রঙটাও খুব পছন্দ হয়েছে আমার পরে খুবই আরাম